হ্যালো হ্যাঁ ভালোই আছি কী খবর বল তোর কী ব্যাপার ফোন টোন করছিস না এই কি হয়েছে তোর ছেলের কি অসুবিধে হলো আর বলিস না রে ভাই বলিস না আমার মেয়েরও তো ওই অবস্থা কি করবে এরা কি বলিস রে ভাই কি করবে হায় কপাল হায় ভগবান কি বিচ্ছিরি ব্যাপার আচ্ছা এইগুলো আজকাল কেন বেরিয়েছে এই সোশ্যাল মিডিয়া এসে না পুরো মানে মানে ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতটা পুরো নষ্ট করে দিচ্ছে একদম মানে জীবনটা পুরো জিরো হয়ে যাচ্ছে জিরো ওরা কিচ্ছু করতে পারবে না লাইফে এই যে যাকে তাকে দেখো সে ইনসটাাগ্রামে রিলস বানাচ্ছে সেই ফ ফেসবুকে স্টোরি দিচ্ছে মানে সারাক্ষণ যদি এগুলো করে তাহলে পড়াশোনা কী করে পড়বে একদম ফোন দিস না তোর ছেলেকে ফোন থেকে দূরে রাখ হুম এই আজকাল তো এই জামানা হয়েছে আমাদের সময়টাই ভালো ছিলো বল কিছু ছিলো না হ্যাঁ এ বাবা আমাদের সময়টাই ভালো ছিলো বল কিছু ছিল না মোবাইল টোবাইল স্মার্টফোন কিছু ছিলো না না ইন্সটাগ্রাম ছিলো না ফেসবুক ছিলো না হোয়াটসঅ্যাপ ছিল হ্যাঁ কি সুন্দর শনিবার রবিবার করে দূরদর্শনে আমরা রামায়ণ মহাভারত দেখতাম বল হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া এসে না পুরো গন্ডগোল করে রেখেছে না না না ফোন দিবি না তোর ছেলেকে ঠিক আছে ঠিক আছে একদিন দেখা কর এসে তাহলে হ্যাঁ চল টা টা টা টা বাই হ্যাঁ হ্যাঁ